হ্যালো দাদা আপনি কি দাদাভাই রেস্তোরাঁ থেকে বলছেন আমরা খেজুরি থেকে যে খাবারটা অর্ডার দিয়েছিলাম সেই খাবারটা ভেবেছিলাম আমাদের বাড়িতে আসবে কিন্তু না ওটা আমরা একটু পার্কে বসে বেড়াতে যেয়ে খেতে চাই তাই আমি খাবারের যে অর্ডার ডেলিভারির জায়গাটা পরিবর্তন করতে চাই এটা যদি আপনি হলদিয়া বাস স্ট্যান্ডের কাছে পৌঁছে দেন তাহলে আমি খুব ধন্য হবো